হ্যালো রাঁধুনি রেস্টুরেন্ট আচ্ছা এখানে খাবার অর্ডার দিলে কি খাবার হোম ডেলিভারি দেওয়ার সুযোগ সুবিদা রয়েছে আচ্ছা আচ্ছা আমি একটা অ বড়ো অসুবিধার মধ্যে পড়েছি এখন এই মুহুর্তে আমার রান্নাবান্না করার মতো সুযোগ নেই তাই আমি অর্ডার দিতে চাই আপনি একটু অর্ডারটা একটু নোট করে নিন তিনজনের জন্য ভাত ডাল একটু সবজি জাতীয় কিছু তরকারি হলে ভালো হয় আর চিকেন কষা আর আপনার এখানে কি ক্যাশ অন ডেলিভারি হয় না কি অনলাইনে পেমেন্ট করতে হয় আগে থেকে ও আচ্ছা ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা রয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের চব্বিশ তারিখ এখন সন্ধ্যা আটটা বাজে তো কটা নাগাদ পাবো ডেলিভারিটা আচ্ছা আচ্ছা সাড়ে আটটার মধ্যে পেয়ে যাবো মানে আধ ঘন্টা টাইম লাগবে আচ্ছা কোনো ব্যাপার নয় এমন কিছু তা আমি যদি অনলাইন পেমেন্ট করি তাতে আমার কী সুযোগ সুবিধা রয়েছে আচ্ছা আচ্ছা টেন পার্সেন্ট ছাড় রয়েছে অনলাইন পেমেন্টের ওপরে আচ্ছা খুবই ভালো আর ক্যাশ অন ডেলিভারি হলে আচ্ছা আচ্ছা এক্সটা চার্জ দিতে হবে ক্যাশ অন ডেলিভারির জন্য আচ্ছা কোনো অসুবিধা নেই আপনি তাহলে এক কাজ করুন আপনি অর্ডারটা কনফার্ম করে নিন আমাকে পাঠিয়ে দেবেন পার্সেল করে আর আমি তাহলে ক্যাশ অন ডেলিভারি দেবো কারণ অনলাইনে দেবার মতো আমার এখন ব্যবস্থা নেই